ভারতবর্ষের মানুষ উৎসবকে খুব ভালোভাবে মানে এবং সেই উৎসবের দিনগুলোকে খুব ভালোভাবে উদযাপন করে এবং ওই উৎসবের সাথে সাথে ছুটির দিনগুলোকেও তারা খুবই মজার সাথে উদযাপিত করে ভারতবর্ষের মানুষের প্রধান যে সমস্ত বা গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে সেগুলোর মধ্যে কিছু হলো যেমন বাঙালিদের দুর্গা পুজো এই ক্ষেত্রে বাঙালিরা প্রায় এক মাসের মতো সব কিছু অফিস বা অন্যান্য যে সমস্ত স্কুল কলেজ ছুটি থাকে এবং এর সাথে ওই সময় গরম থাকার জন্যও ছুটি থাকে এছাড়া বিহারীদের ছট পুজো এছাড়া রয়েছে গনেশ পুজো এছাড়া রয়েছে কার্তিক পুজো কালী পুজো রাবণ বধ এই সমস্ত অনুষ্ঠানগুলোতে বা উৎসবগুলোতে ভারতবর্ষের মানুষ ওই দিনগুলোকে খুবই পাল ভালোভাবে পালন করে এবং ওই দিনগুলোকে ছুটির দিন হিসেবেও ধরা হয় এবং মানুষ দুর্গা পুজোতে পঞ্চমীর দিন থেকে প্রায় সকলেই দল বেঁধে পরো পরিবারের সাথে ঠাকুর দেখতে বার হয়